আমাদের বার্ষিক একবার মেলা হয় সেটা হচ্ছে পৌষ পার্বণে ওই শীতের সময় মকর সংক্রান্তিতে ওই মেলাটা বসে ওটাতে আমার খুব ছোট্টবেলার একটা স্মৃতি মনে পড়ে সেই স্মৃতিটা মনে পড়ে এই যে ওই মেলাতে হচ্ছে পুতুল নাচ যাত্রা অনুষ্ঠান হতো খুব ভালো লাগতো আমি বাড়ির বড়দেরকে বলতাম আমাকে পুতুল নাচ নিয়ে দেখতে চলো তখন যাত্রা সারাও হতো যাত্রাও দেখতে যাব খুব আবদার করতাম তখন বাড়ির লোক বলত যে ঠিক আছে তোকে নিয়ে যাব এক দিন আমাকে মেলাতে নিয়ে গেল যাত্রা অনুষ্ঠান দেখালো রাত্রি অনেক রাত্রি হয়ে গেল রাত্রিবেলাতে যাত্রা অনুষ্ঠান হয় যাত্রা দেখতে খুব ভালো লাগল ওই শৈশবকালের ওই ঘটনাগুলো আজও খুব মনে পড়ে তারপর একদিন বললাম আবার যাব পুতুল নাচ দেখতে তখন পুতুল নাচ দেখতে নিয়ে গেল পুতুল নাচ দেখলাম একটা পুতুল আর একটা পুতুলের সাথেই নাচ করতে থাকলো এটা দেখে আমার খুব ভালো লাগল খুব সুন্দর লাগলো এই দেখে আমার এত্ত মনে আনন্দ ছোটবেলার এই স্মৃতিগুলো আজও মনে পড়ে মনে হয়ে খুব ভালো লাগলো